আমার এলাকায় জাদুঘর নেই কিন্তু কলকাতায় আছে সেজন্য বাচ্চারা কলকাতায় যেতে পারে না স্কুল থেকে স্যারেরা ম্যাডামরা বাচ্চাদেরকে দেখানোর জন্য টাউন হলে নিয়ে যায় সেখানে জাদু শো দেখানো হয় এবং বাচ্চারা দেখে এবং আনন্দ পায় এবং সেখানে সারাদিন অনুষ্ঠান দেখে বাচ্চারা টিফিন করে এবং বিকেলে শেষ করে বাড়ি আসে তারা সারাদিন একই ভাবে জাদু জাদু সমস্ত সব কিছু তারা জানে এবং বোঝে